হ্যালো হ্যাঁ বিশ্বজিৎ দা আমি বলছি কে বলতে বলছি আমি কাকিমা বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কা বলছি আমি তো এখন আর শিলিগুড়িতে থাকছি না ছেলে নতুন চাকরি পেয়েছে ছেলে কোয়াটার পেয়েছে ঠিক আছে ওই ম্যালে দার্জিলিং ম্যালে ওখানে থাকছি তো আমার তো গ্যাস এখান গ্যাস প্রয়োজন নেই কারণ আমি আমরা এখানে যে বাড়ি আমরা থাকতাম আর কি সেই বাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি দিয়ে এখন ম্যালে চলে যাচ্ছি তো আমার আই ডি ছিল সাতানব্বই আটষট্টি হ্যাঁ আমার আধার কার্ডে লাস্ট চারটে নাম্বার ছিল তেত্রিশ আটানব্বই হ্যাঁ ঠিক ম্যাল স্টেশানে স্টেশন থেকে এ আপনি একটু ওই যে ডানদিকে রাস্তাটা চলে গিয়েছে ঠিক আছে ওই মাল ট্রেনের কাছে আমি ওখানেই থাকছি